আমার ভারতবর্ষে অনেক রাজ্য নিয়ে গঠিত বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষা ও শিক্ষা সংস্কৃতি যেমন আমাদের কাছের শহর শান্তিনিকেতন যেখানে আগে শিক্ষা ও সংস্কৃতি বাতাবরণ ছিল চোখে পড়ার মতো এখনকার জনগণ ও প্রশাসন ছিল অনেক একে অপরের পরিপূরক সবার সুখ দুঃখে ভাগ ভাগাভাগি করে বসবাস করত এখানের নাগরিকরা সচেতন ও সমাজব্যবস্থা ছিল আলাদা মানের সাধারণ মানুষকে জীবনযাপন চলাফেরা ছিল সাধারণ কিন্তু স্বাস্থ্যব্যবস্থা ছিল ভালো সর্বোপরি যেমন কোনো মানুষের বিনা খরচে স্বাস্থ্য পরিষেবা পেত হয়রানি হতে হতো না শিক্ষাব্যবস্থা ছিল ভালো গুরু ও শিষ্যর মতো সেজন্য অনেক ভালো ছাত্রছাত্রীরা তারা সমাজে উচ্চস্থানে আছে তারা ভালো চাকরি বাকরি করছে উন্নতমানের জীবনযাপন করছে বর্তমানে স্বাস্থ্যসেবা যেভাবে আনাচেকানাচের মতো ব্যবহার করে যে মানুষ ভালো চোখে নিচ্ছে না ডাক্তাররা রোগীর সাথে ভালো আচরণ করে না ডাক্তারেরা ক্ষমতা দেখায় ভয় দেখায় ও গরিবদের কাছে পয়সা লুট করে আর শিক্ষা আরও বেহাল অবস্থা মনে হচ্ছে হাঁড়িকাঠে আছে শিক্ষা টাকার বিনিময়ে শিক্ষাব্যবস্থার সব কিছু বিক্রি হয়ে গেছে যেমন টাকার বিনিময়ে ডিগ্রি বিক্রি হচ্ছে বর্তমান যোগ্যরা চাকরি পাচ্ছে না তারা রাস্তায় বসে আছে পয়সার অভাবে ব্যবসা বাণিজ্য করতে পারছে না টাকার বিনিময়ে প্রভাব খাটিয়ে স্বাস্থ্য ও শিক্ষা দুইই বিক্রি হয়ে গেছে